হ্যালো হ্যালো হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ বলুন অবশ্যই মেয়েদের স্কুলে স্পোর্টসে অংশগ্রহণে করা উচিত সেটা আজকের থেকে না বহু বছর থেকে স্বাস্থ্যের পক্ষে তো খুব ভালো জিনিস আজকে স্বাস্থ্য সুরক্ষিত হয় স্বাস্থ্য ভালো হয় খেলাধুলো স্পোর্টসের মাধ্যমেই এগুলো তো করতেই হয় অবশ্যই করতে হয় হ্যাঁ প্রত্যেক মেয়েরই দরকার নিশ্চয়ই নিশ্চয়ই

অবশ্যই দরকার আজকে মেয়েরা কোথায় পৌঁছে যাচ্ছে আর আজকের ডেটে এ ডেটে মানে খুব আসলে ওগুলা যার জন্য এটা খুবই দরকার আর আগামী দিনে আরো দরকার হবে আমি মনে করি স্বাস্থ্যের শারীরিক স্বাস্থ্য সুস্থতা বজায় থাকবে বলুন থাকবে শক্তিশালী হয়ে যাবে তারা কোনো বিপদ থেকে নিজেকে আত্মরক্ষা করতে তাদের সাহসে দা অন্যের সহযোগিতা হবে না নিজের সাহসেই তারা করতে পারবে নিজের শারীরিক সুস্থতা থাকবে শারীরিক শক্তিতেই করতে পারবে অবশ্যই অবশ্যই ভাবনাটা সেটা অনেক আগে ছিলো এখন কিন্তু নেই এখন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এগিয়ে গেছে কারণ এখন মা বাবারাই তো খুব সতর্ক করতে হবে হয়েও গেছে আরো আগামী দিনে কো করতে হবে আরো

হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ধন্যবাদ